আমাদের বাড়িতে খুব সাধারণত স নর্মাল সর্দি কাশি হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় না বাড়িতে ঘরোয়া টোটকায় তৈরি করেই সেটার নির্মূল করা হয় যেমন ঘরোয়া বলতে যষ্টিমধু তুলসী পাতা এসব কাশি সর্দির জন্য খুবই উপকারী বাসক পাতা বাসক পাতার রস করে যেটা খাওয়া এছাড়া যেটা সরষের তেল নর্মাল সরষের তেল সরষের তেল গরম করে গলায় বা পায়ে লাগিয়ে সেট সেগুলোকে নিরাময় করা হয় এছাড়া গরম ঘি ঘিয়ের সাথে তেজপাতা এসব দিয়েও লবঙ্গ এলাচ এগুলো গরম করে সর্দি নির্মূল করা হয়